আমি একটা লম্বা বাইকিং স্ট্রিট বা ট্যুরের জন্য আমি প্রস্তুতি নেব এমনভাবে যেন আমার রাস্তায় বেরোলে আমার কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার হাতের কাছেই আমার সব সময় আমার কাছে রাখতে হবে যেমন হেলমেট ড্রাইভিং লাইসেন্স কিছু খাবার জলের বোতল কিছু মেডিসিন এসব জিনিস আমার সাথে রাখতে হবে রাস্তায় সব সময় কখন কোনটা দরকার পড়ে সেটা ভেবেই আমার এই জিনিসগুলো নিয়ে যেতে হবে সাথে করে তারপর ও এমন জায়গা আছে সেখানে হয়তো খাবার দোকান নেই কোনো বা কোনো মেডিসিনের দোকান নেই আর সেখানে একটা অ্যাকসিডেন্ট বা ছোটখাটো কিছু দরকার হল হয়ে গেল এমন একটা বিপদ হয়ে গেল তখন আমি কোথায় পাব এই জিনিসগুলো আমার সব সময় কাছে রাখতেই হবে আমার এইগুলোই দরকার এইগুলো আমি একটা ব্যাগে করে আমি আগের দিন গুছিয়ে রাখব পরের দিন ব্যাস বেড়িয়ে পড়ব ট্যুরে